হ্যাঁ আমি বিহার এলাকায় একবার গিয়েছিলাম ভ্রমণ করতে তো ওখানে আমার হাসব্যান্ড কাজ করছে তো ওপেনিং হবে তার জন্য আমরা গিয়েছিলাম ফ্যামেলি নিয়ে তো ওখানে আমার একটু প্রবলেম হয়ে্ছিলগিয়েছিলো ওদের ভাষাটা বুঝতে আসলে ওরা কী ভাষায় মানে হিন্দি কথা বলতে পারি বুঝতেও পারি তা আজকাল তো হিন্দি কথা বেশি চলাচল আছে কিন্তু ওরা তো অন্য রকমভাবে কথা বলছিলো সেটা আমি বুঝতে পারছিলাম না তারপরে যখন আমার হাসবেন্ড আমরা সবাই এক জায়গায় হলাম তো একটা জায়গায়ই আমরা ছিলাম আর সুন্দর এতো সুন্দর আয়োজন করেছে যে মানে কী বলবো ওরা খুবই ভালো ছিলো একটা ফ্যামেলির মধ্যে আমরা গিয়েছিলাম তো ওরা আস্তে আস্তে করে বুজ আমাদেরও বুঝছিলো আর বেশি দিন তো থাকি নি তিন চার দিন ছিলাম তো বুঝে গিয়েছিলাম তারপরে ওরা আমাদের ভাষাটা ক্যাচ করে নিতে পারছিলো আমরাও বুঝে যাচ্ছিলাম ওদের ভাষাটা তারপরে কোনো প্রবলেম হচ্ছিলো না হ্যাঁ আমরা শিলিগুড়িতেও গিয়েছিলাম ওখানে একটু পাহাড়ি এলাকা ওখানেও আমার হাসব্যান্ড ও মানে বিভিন্ন জাগায় আমার হাসব্যান্ড একটু বাইরে বাইরে কাজ করে তো তার জন্য আমাদের মাঝে মাঝেই এদিক ওদিক করে যেতে হয় এ ভাষা তো একটু চেঞ্জ হয় আমাদের যেমন বাংলা ভাষা ওরা যখন এখানে আসে তখন ওদেরও একটু অসুবিধা আমরা গেলেও আমারও একটু অসুবিধা হয় ম্যানেজ করে নিতে হয় বা ম্যানেজ করে নিই তো বাইরে বাইরে তো ভাষা একটু অসুবিধা হবেই ওটা কোনো প্রবলেম নেই